আপনি কি মনে করেন অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে বাচ্চারা আজকাল খেলাধূলা করে না একদম ঠিক আমার বাচ্চাদের আরও বেশি খেলাতে উদ্দ উদ্বুদ্ধ করতে কি করা উচিত তো আমাদেরকে বাচ্চাদের খেলাধুলোর দিকে মনোযোগ আরও বাড়ানোর জন্য আমাদের তাদেরকে ফোন ফোনের ফোনের গেমস ফোনে ইউটিউব এইসব ফোন তো দেওয়াই যাবে না ফোন থেকে দূরে রাখতে হবে টিভি থেকে দূরে রাখতে হবে এবং ল্যাপটপ কাম্পিউটার এইসব কিছু দেওয়া যাবে না তাদেরকে এবং তাদেরকে নিয়ে প্রত্যেকদিন সকালে বলুন বিকেলে বলুন মাঠে যেতে হবে প্রত্যেকদিন বিকেলে তাদেরকে মাঠে নিয়ে গিয়ে তাদেরকে দেখাতে হবে যে মাঠে গেমস কীভাবে খেলে গেমস কীভাবে খেলতে হয় অন্যরা কীভাবে খেলে এটা দেখিয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে এবং তবেই তারা গেমস মাঠে খেলার ভয় মানে স খেলার সাহস পাবে তারা মাঠে খেলার তো তারা তখন এরকমভাবে উৎসাহিত করার পর বাচ্চাদেরকে এরকম করে উৎসাহিত করতে হবে তো উৎসাহিত করার পরই তারা মাঠে খেলার সাহস পাবে এবং তারা কাম্পিউটার ল্যাপটপ ফোন এর থেকে দূরে থাকবে এবং এরা যদি এই ফোন কাম্পিউটার ল্যাপটপ নিয়ে থাকে তো তারা মাঠে ঘাটে খেলাধুলো করতে পারবে না তো তাদেরকে উৎসাহিত করার জন্য ফোন ল্যাপটপ কাম্পিউটার টিভি এগুলোর থেকে দূরে রাখুন বাচ্চাদের তো বাচ্চাদের এগুলোর থেকে দূরে রাখলে তারা মাঠে গিয়ে খেলার আগ্রহ হবে তাদের এবং তারা খেলাধুলায় আরও পারদর্শী হবে এবং তারা ফোন কাম্পিউটার থেকে দূরেও থাকবে তাদের মানসিক শক্তিও বাড়বে এবং তাদের শরীরিক শক্তি বাড়বে খেলাধূলার দিক থেকে তারা আরও খুব সুন্দর খেলাধুলো দিক থেকে তারা আরও ভালো হবে